কিছু দিন আগে আমি একটা টিফিন ডিবা নিয়েছি প্লাস্টিকের অনলাইনের মাধ্যমে এখন তো অনেক কিছুই অ্যাপসের মাধ্যমে পাওয়া যায় ওই জন্য আমি শখ করে একটা অনলাইনের মাধ্যমে প্লাস্টিকের টিফিন ডিবা নিয়েছিলাম তো ফোনেতে যেরকম দেখে আমি অর্ডার দিয়েছিলাম যেমন কালার ডিজাইন এবং থ্রি এ ডিব্বার মাধ্যমে টিফিন ডিবাটা তো সেরকমই আমি অর্ডার দিয়েছিলাম অনেকে যেমন বলে যে অললাইনে জিনিস অর্ডার করলে ফাটা দেয় ফুটো দেয় কালার ঠিকমতো আসে না দেখতে খারাপ হয় অনেকে বলে তো তাদের কথা আমি ভাগ্যিস শুনিনি যদি শুনে যদি না অর্ডারটা দিতাম তাহলে হয়তো আমি এতো ভালো জিনিস পেতাম না সত্যিই টিফিন ডিবাটা এত সুন্দর এতো সুন্দর কালার আর আমি ত্রি থ্রি হচ্ছে তোমার টিফিন ডিব্বা খুঁজেছিলাম সেরকমই আমি পেয়েছি আর যে অর্ডারটা আমি দিয়েছিলাম সেই অর্ডারই আমার কাছে এসেছে খারাপ জিনিস তো আসেনি খুব ভালো জিনিসই এসেছে কিন্তু এটা দেখে আরো ভালো লাগলো যে অর্ডার করবার তিন দিনের মধ্যেই কিন্তু আমি কিন্তু প্রোডাক্টটা পেয়ে গেলাম তো সত্যিই অনেকেই বলে খারাপ আমার কাছে কিন্তু খারাপ একটুকুও লাগেনি আমি যেমন চেয়েছিলাম তেমনই কিন্তু পেয়েছি তো আমি তো খুব আনন্দ পেয়েছি যে সত্যিই সত্যি সত্যি টিফিন ডিবাটা কিন্তু কদিনের মধ্যেই আমার কাছে চলে আসলো আর ওটা খুব প্রয়োজনীয় ছিলো তো সেক্ষেত্রে প্রচুর প্রচুরই ভালো লাগলো